হ্যাঁ বলুন হ্যাঁ ম্যাম বলুন আমার স্কুল বলতে আমার একটু প্রবলেম আছে তাই যাওয়া হচ্ছে না হ্যাঁ ম্যাম এরপর দিয়ে যাব না ম্যাম ওটা আপনি বুঝছেন না হ্যাঁ ঘরে আমি আছি মা আছে বাবা আছে আর কেউ নেই আমার বাড়িতে আর আমার একটু প্রবলেমের জন্যই এরকম

আসলে আমার বাড়িতে মানে আমার মায়ের খুব শরীর খারাপ বাবা সেরকম কাজ ফাজ করতে পারে না তারপরে আমাকেই সব সামলাতে হয় আমার বাড়ির রান্না করতে হয় তারপরে বাজার হাট সব তো আমাকেই করতে হয় তাই একটু প্রবলেম হয়ে যায় আমার না মানে ডাক্তার আমি দেখাচ্ছি এবার সেরকম একটা সামর্থ্যও তো থাকা উচিত না এবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে অনেক দিক দিয়ে হেল্প পাচ্ছি কেন ম্যাম আমি কী বিহেভিয়ার করেছি আপনার সাথে আমি তো স্কুলই যাই না তাহলে আপনি কী শুনেছেন আমি তো বছরে মনে হয় এক যাই ওরকম হবে কারণ আমার খুব একটা যাওয়া সম্ভব হয়ে ওঠে না তো এবার পড়ার দরকার ওটা বললে কি হয় বলুন হ্যাঁ হ্যাঁ সে তো জানি স্কুল তো যাব কিন্তু এবার নিজেরও মানে একটা বাড়ির একটা চাপ পড়ে যাচ্ছে তাই যাওয়া হয় না আর কি না ম্যাম ওমনি করবেন না প্লিজ ম্যাম আমি ঠিক ব্যবস্থা করছি আমি ডাক্তার দেখাচ্ছি খুব জরুরি আমাকে কারণ সবটা সামলাতে হয় তো তাই একটু প্রবলেম হয়ে যাচ্ছে বাড়িতে আসলে সেই ব্যাপার নয় আমার মানে একটু মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে ঠিক আছে আমি গার্জেন নিয়ে যাব কিন্তু এই মুহূর্তে তো যাওয়া হবে না কো আমার মায়ের খুব শরীর আর আমার বাবা একা সংসার চালায় কীভাবে হবে দেখুন আপনিই বলুন আমার এবার সবার মধ্যেই একটা শিক্ষা জিনিসটা মানে দরকার সেরকমভাবে আমিও শিক্ষা নিতে গেছি আপনাদের স্কুলে আপনি যদি এখন আমাকে এরকমভাবে বলেন তাহলে আমি কী বলব বলুন আমি আপনাকে না না আমি আপনাকে ভদ্রভাবেই বলছি না না আমার বাড়ির দিকটা আপনি বুঝতে হবে তো আপনি আমার বাড়ি আসুন আপনি এসে দেখে যান আমার প্রবলেমটা আমি কী সমস্যাতে এখন মানে পেরোচ্ছি আমার সমস্যাটা দেখে যান আপনি ঠিক আছে তাহলে আমি যাব আগামী সপ্তাহে আমি মাকে নিয়ে যাব তাহলে হ্যাঁ ম্যাম রাখো